ভারতবর্ষে সরকারিভাবে হিন্দি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু ভারতবর্ষের মধ্যে আরও বিভিন্ন ভাষা আঞ্চলিক ভাষা হিসাবে আছে যেগুলো হিন্দি ভাষার সঙ্গে অনেক অমিল যেমন আমাদের বাংলা ভাষার সঙ্গে হিন্দি ভাষার অনেকটাই অমিল আমাদের বাংলা ভাষাটা আমাদের পশ্চিমবঙ্গ বঙ্গেই চলে এখানে হিন্দি ভাষা প্রচলন খুবই কম যারা বাইরের রাজ্য থেকে এসেছে হিন্দি ভাষাভাষী রাজ্য সেখান থেকে এসে এখানে হিন্দি ভাষাটা তারা বলছে এবং বাঙালিরা অনেক বলার চেষ্টা করছে